আমি একবার আমার ছাদে আমার ড্রয়িং খাতায় এমন একটি ছবি এঁকেছিলাম যার গভী যার অর্থ আমি বড়ো হয়ে বুঝতে পেরেছিলাম সেটি হল আমি একবার আমার ড্রয়িং খাতায় একটি একটি ফাঁকা মাঠ এঁকেছিলাম ফা ফাঁকা মাঠ ছিল সবুজ সবুজ ঘাসে ভর্তি যেখানে ছোট ছোট ছেলেমেয়েরা খেলা করছে একটি পুকুর ছিল যেখানে গো গরু গিয়ে ঘা জল খাচ্ছে ছাগল ভেড়ারা ওই সবুজ সবুজ ঘাস খাচ্ছে কাশ কাশফুলগুলো হাওয়া হাওয়ার দোলায় কত সুন্দর দুলছে এবং কত সুন্দর ছ ছ সূর্য ফুটে সূর্য উঠেছে খুব সুন্দর ছবি এঁকেছিলাম সাদা সাদা বকের ঝাঁক আকাশে উড়ে যাচ্ছে এবং সেই তার অর্থ আমি সে সেই সময় না বুঝতে পারলেও অনেক কিছু বছর পর আমি বুঝতে পেরেছিলাম যে সেটি সেখানে আমি সেটি আমি একটি গ্রামের চিত্র এঁকেছিলাম এবং সেই চিত্রে খুব সুন্দর যখন আমি সেই মানেটা বুঝতে পেরেছিলাম তখন আমার নিজেরও খুব ভালো লাগ লেগেছিল যে আমি একটি খুব সুন্দর ছবি এঁকেছি যেটি একটি গ্রামের দৃশ্য খুব সুন্দরভাবে ফুটে উঠেছে